আমি থাকি আমি আমার পরিবারের সাথে দীঘা বেড়াতে যাবো আমাদের পরিবারের মোট সদস্য হচ্ছে চার জন আমি তাই আপনাদের একটা ক্যাব বুক করতে চাই এই ক্যাব ক্যাবের ভাড়া কতো পড়বে তা যদি আপনি আমাকে বলেন আমি খুব উপকৃত হবো